তিন লক্ষ একুশ হাজার দুশো সাত লক্ষ দু হাজার পাঁচ লক্ষ উনিশ হাজার চার লক্ষ তেরো হাজার ন লক্ষ ন হাজার এক